হ্যালো হ্যাঁ বলছি যে কাপড়ের দোকানে কি রকম কি হচ্ছে এত লস হচ্ছে কেন বেশ ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে যাতে যা হয় সেরকম করে মানে যেটা বাইশশো টাকার জিনিস সেটা হয়তো হয়তো বা মানে দু হাজারের মধ্যে চাইছে কি আঠেরোশো টাকায় চাইছে সেটা বলতে চাইছ তো যাতে যা হয় সেরকম করে ব্যবস্থা করে সেটা তো বললেই হয় কারণ এরকম করে লস করলে তো দোকানের হবে না ব্যবসা তো লস খেয়ে যাবে না সেটা আপনি বলবেন তো যে সেটা তো আপনি বলবেন যে কি করলে মানে ব্যবসাটা সেই মানে রানিং চলবে বা সেল হবে মালটার সেই রকম ধরনের তো আপনি বলবেন আমি সেইটাই চেষ্টা করব যে আমার মালটা যাতে মানে সেল হয় সেটা তো আমি চেষ্টা করব চুড়িদার নাইটি বা আমার শাড়িগুলো মানে জমা থাক সেটা তো আমি চাইবনা যাতে যা মালটা সেল হয় সেটা তো আমি মানে চেষ্টা করব যাতে মালটা সেল হয় সেই ব্যবস্থাটা আমি দেখছি চেষ্টা করে তাহলে আপনি দেখুন কি করে কি করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কী রকম আমার শাড়ি চুড়িদার সেরকম যদি হয় যে না আমি একটু কমে গেলে ভালো হয় সেরকম আমাকে আমি চেষ্টা করে দেখছি যে দামটা কমানো কিভাবে যায় যে মালটা তো আমাকে সেল করতে হবে ওই মালটা তো আমার জমিয়ে দোকানে রেখে কোন কাজ হবে না মানে মন্তেশ্বরে ওখানে যে দোকানে আমার আছে সেই দোকানে মালটা সেল না হলে আমার তো অসুবিধা হয়ে যাবে না আমার ব্যবসা চলবে কি করে সেরকম ব্যবস্থা তাহলে আমাকে চেষ্টা করছি আমি কি করে কি করা যায় ঠিক আছে বেশ ঠিক আছে পাশের দোকানে বলতে চাইছেন যে মালটা ওরা কমে ছাড়ছে আমাদেরটা মানে দামে পড়ে আছে তাই তো সেটা আমি চেষ্টা করছি যে যাতে আমার মালটা সেল হয় সেরকম একটু কমিয়ে আমি দেখছি যে কি করা যায় ঠিক আছে আমি চিন্তাভাবনা করি যে ওটা মালটা কিভাবে সেল করা যায় বা ওর থেকে কমিয়ে যদি মালটা বের করা যায় করতেই হবে কারণ ও মালটা জমা রেখে তো কোন কাজ নেই নাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওটা চুড়িদার মানে যে চুড়িদারগুলো আছে নাইটি আছে শাড়ি আছে সেইগুলো কম দামের মধ্যে ছাড়তে চাইছেন তো পাশের দোকানে যে কম দামে দিচ্ছে আমারটা যেটা বাইশশো টাকা দাম সেটা হয়তো দুহাজারে চাইছে আঠাশশো টাকায় চাইছে আপনি হয়তো সেইটা আর ছাড়তে পারছেন না ঠিক আছে ঠিক আছে যাতে যা ব্যবস্থা কিছু করা যায় নাকি আমি দেখি চিন্তাভাবনা করি তারপরে আপনাকে আবার আমি বলছি যে কারণ আমাদের মন্তেশ্বরে ওখানে দোকানে রানিং দোকান সেই দোকানটা যদি চালু দোকান যদি বসে যায় সেটা তো আমাদের মধ্যে একটা ব্যবসাদারের মানে খুবই অবস্থা খারাপ বুঝতেই পারছেন সবই ঠিক আছে ওটা দেখি আমি কি করে কি করা যাবে ওটা কোন একটা চিন্তাভাবনা করি চিন্তাভাবনা করে আমি আপনাকে ওটা বলে দেব যে আমাদের মন্তেশ্বরে ইয়ে দোকানে ওখানে মালটা যাতে দেওয়া হয় সেরকম আমি ব্যবস্থা করে চিন্তাভাবনা করে আপনাকে বলছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাতে যা হয় ওটা ব্যবস্থা করে দামটা একটু নর্মাল হ্যাঁ ঠিক আছে আমাদের দামটা নর্মাল করে দিয়ে যাতে যা হয় সেরকম করে চিন্তাভাবনা করে মালটা সেল ব্যবস্থা করতে হবে ব্যবস্থা না করলে পরে মালটা তো দোকানে স্টকে রেখে লাভ নেই সেই মালটা তো কোনোরকম সেল করতে হবে দেখি ঠিক আছে আমি দেখি চিন্তাভাবনা করে কি করা যায় তারপরে আপনাকে আবার আমি ফোন করে জানাচ্ছি ঠিক আছে

ঠিক আছে রাখুন